হ্যাঁ অবশ্যই বলতে পারি যে আমাদের রাজ্যে আর্থিক উন্নয়ন হয়নি বেশ কয়েক বছর ধরতে গেলে দু তিন বছর হয়ে যাবে কারণ কী যদি ধরি যে করোনা করোনার কালে আমরা দেখেছি যে অনেক কর্মসংস্থার বন্ধ হয়ে গিয়েছে এবং অনেক মানুষ কী হয়েছে লকডাউনের ফলে বাড়ি থেকে বেরোনো বন্ধ এইভাবে অনেক ব্যবসা যেসব মানুষরা ব্যবসা করেন যার নিজের দোকান আছে সেই সব দোকানপাট খুলতে পারেন না এর ফলে কী হয়েছে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে এর ফলে অর্থনৈতিক দিক থেকে সত্যি খুব দুঃখিত এবং দুঃখজনক ব্যবস্থা হিসেবে দেখা গিয়েছে যে অর্থনৈতিক দিক খুবই অনুন্নত হয়েছে এবং এর ফলে দেখা যায় যে মানুষের যে অর্থনৈতিক চাহিদা তার যে অর্থনৈতিক যে দিকটা উন্নত সেই উন্নয়নের দিক নয় অবনতির দিক দেখতে পাওয়া গিয়েছে এবং এর ফলে মানুষের অর্থনৈতিক দিক এছাড়াও ব্যবসা বাণিজ্য অবনতি ঘটেছে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে যে বন্যা করোনার কিছু দিন পরেই একটি বন্যা আসে যার বন্যাতে কী হয়েছে বন্যাতে মানুষের বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে এছাড়াও যে ফসল উৎপাদন হয় সেই ফসল অতিরিক্ত বন্যার কারণে ফসল ভালো হয়নি যার জন্য মানুষের আর্থিক দিক ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরেই দেখা গিয়েছে যে ঝড় বৃষ্টি আসছে ঝড় বৃষ্টি আসার ফলে কী হয়েছে মানুষের আরও আর্থিক দিক উন অনুন্নয়ন করে গিয়েছে কারণ মানুষের বাড়ি ঘর পুনরায় ভেঙে গিয়েছে এবং পুনরায় ভাঙনের ফলে আবার সেটা মেরামতি করার যে খরচ সেই দিক থেকে দেখতে গেলে মানুষের এর আর্থিক সঞ্চয়ের দি আয়ের দিক থেকে ব্যয়ের দিকটা বেশি হয়েছে এর ফলে মানুষের যেটা দেখা গিয়েছে যে আর্থিক উন্নয়ন অবনতিটাই বেশি হয়েছে